মূলত আমার গ্রাম বলতে তমলুক তমলুক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রাম তমলুক একটি প্রাচীন গ্রাম যার দু হাজার বছরেরও বেশি পুরনো তমলুক তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত গ্রামটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত যা একটি সুন্দর নদী গ্রামটিতে বেশ কয়েকটি বনও রয়েছে যা বন্য পাণীর আবাসস্থল আমি তমলুককে পছন্দ করি কারণ এটি একটি সুন্দর এবং সমৃদ্ধ গ্রাম গ্রামটিতে ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি সমৃদ্ধ মিশ্রণ রয়েছে আমি তমলুকের ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করতে এবং তার ঐতিহ্যবাহী উৎসবগুলি উদযাপন করতে এবং তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুবই পছন্দ করি আমাদের তমলুক গ্রামে অনেক ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে প্রথমে যেটি হল সেটি হল তমলুক দুর্গ এই দুর্গটি এক একটি সুন্দর এবং ঐতিহাসিক স্থান আমি দুর্গের স্থাপত্যের প্রশংসা করি এবং আমি দুর্গের ইতিহাস সম্পর্কে জানতে খুবই পছন্দ করি দ্বিতীয় জায়গা হল তমলুক শহীদ মিনার এই মিনারটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান আমি তমলুকের শহীদদের স্মরণে এই মিনারটিকে শ্রদ্ধা করি তমলুক মসজিদ আমি মসজিদের স্থাপত্যের প্রশংসা করি এবং আমি মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে খুবই পছন্দ করি গাজন উৎসব এই উৎসবটি একটি প্রাণবন্ত এবং উৎসবমুখর উৎসব আমি উৎসবের রঙিন এবং ঐতিহ্যবাহী পোশাকগুলি খুবই পছন্দ করি দোল উৎসব এই উৎসবটি একটি আনন্দদায়ক এবং উৎসবমুখর উৎসব আমি উৎসবের রঙিন এবং ঐতিহ্যবাহী পোশাকগুলি খুবই পছন্দ করি রূপনারায়ণ নদী এই নদীটি সুন্দর এবং শান্ত নদী আমি নদীর তীরে হাঁটতে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি তমলুক বন এই বনটি একটি বন্য প্রাণীর আবাসস্থল আমি বনে হাঁটতে এবং বন্য পাণীদের দেখার সুযোগ পেতে পছন্দ করি আমি এই এই কারণগুলোর জন্য আমার গ্রামকে খুবই পছন্দ করি